পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্প গ্যালারিগুলি হল আকৃতি অনুষ্ঠান বাংলা অ্যাকাডেমি চিত্রকলা গ্যালারি ভারতীয় শিল্প সংগ্রহালয় নেহরু আর্ট গ্যালারি এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঠাকুর হাউজ ইত্যাদি আকৃতি অনুষ্ঠান পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও ঐতিহ্য উপস্থাপন করে এবং চিত্রকলা গ্যালারি প্রসিদ্ধ কলাকৃতিগুলি প্রদর্শন করে যা পশ্চিমবঙ্গের ঐতিহ্য সংস্কৃতি এবং বিভিন্ন ধর্ম সম্পর্কিত এগুলি পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে এবং ভারতীয় শিল্প এবং সাংস্কৃতিক সম্পদের উন্নয়নের কাজে অভিনব ভূমিকা রাখে বাংলা অ্যাকাডেমি পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও সাহিত্য উন্নয়ন করে এবং ভারতীয় শিল্প সংগ্রহালয় ভারতীয় চিত্রকলার উন্নয়নে সহায়তা করে এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যদি আমরা কথা যদি আমরা বলি কলকাতার সেখানে আমরা নেতাজির বিভিন্ন জিনিস দেখতে পাই সেখানে দেখতে পাই তার বিভিন্ন বিভিন্ন ব্যবহার করা দ্রব্যাদি যেগুলো দেখে আমাদের মনে পড়ে যে তিনি আমাদের জন্য কী কী করে গিয়েছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে যেরকম ঢোকার সময় হল সকাল দশটা থেকে এবং এটা বন্ধ হয়ে যায় বিকাল পাঁচটাতে তো এরকমভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন আর্ট গ্যালারিগুলো নিজেদের মতো একটা করে সময় রেখে স্থানগুলিকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্যকে খুবই ভালোভাবে প্রদর্শন করে চলেছে